পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পৌষ সংক্রান্তি এবং দুর্গাপুজো পৌষ সংক্রান্তি হল বাঙালিদের একটি বিশেষ পার্বণ এই সময়ে বাড়িতে পিঠে তৈরি করা হয় আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয় এবং সকলে মিলে একত্রিত হয়ে এই পার্বণ উপভোগ করা হয় এছাড়া আছে বাঙালির দুর্গপুজো যা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলি নিয়ে বাঙালির দুর্গাপুজোর সূচনা ষষ্ঠীতে প্যান্ডেলগুলিতে ঘোরাফেরা থেকে শুরু করে সপ্তমীর খাওয়া দাওয়া অষ্টমীতে উপোস থেকে অঞ্জলি দেওয়া এবং দশমীতে মায়ের বিসর্জন এই ভাবে বাঙালির দুর্গাপুজো সূচনা থেকে শেষ হয়